বাংলাভাষায় অনেক প্রিয় এবং অনেক সুন্দর শব্দ রয়েছে তারমধ্যে কয়েকটি সুন্দর এবং প্রিয় শব্দগুলি হলো শুভ শুভ অর্থ হলো ভালো বা ভালোবাসা স্নেহ স্নেহ অর্থ হলো ভালোবাসা বা আনন্দ মন মন অর্থ হলো হৃদয় বা মনো মনোয়ারণ প্রণয় প্রণয় অর্থ হলো ভালোবাসা বা আদর সৌন্দর্য সৌন্দর্য অর্থ হলো রূপময় বা চক্ষুদান আবর্জনা আবর্জনা অর্থ হলো অপেক্ষা বা আশা অনুগত অনুগত অর্থ হলো অনুসরণ করা বা অনুসরণ আত্মনিষ্ঠা আত্মনিষ্ঠা অর্থ হলো বা নিষ্ঠার বহন স্বপ্ন স্বপ্ন অর্থ হলো স্বপ্ন বা স্বপ্ন দেখা আনন্দ আনন্দ অর্থ হলো খুশি বা আনন্দ এটা শুধুমাত্র কিছু উদাহরণ বাংলা ভাষায় গর্ব বোধ হওয়ার কারণ হলো আমার বাংলা ভাষার গর্ব বোধ করার কারণ অনেক সংখ্যক একটি দেশের ভাষা সাধারণত তার সংস্কৃত ঐতিহ্য চরিত্র এবং সমাজের প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত হয় বাংলা ভাষা একটি ঐতিহাসিক ভাষা যা পূর্বের যুগের সংস্কৃত ভাষায় সঙ্গে সংস্কৃতিক এবং সাংস্কৃতিক পরম্পরা রয়েছে বাংলা ভাষায় কবিতা গান কাব্য সাহিত্য গল্প এবং নাটকের অপূর্ব ঐতিহ্য রয়েছে বাংলা সাহিত্যে মহাকাব্য সুন্দর গল্প প্রেমের কবিতা উপন্যাস রবীন্দ্রসংগীত নজরুলগীতি এবং নাটকে অনেক সম্ভবত অন্যন্য কিছু সৃষ্টি হয়েছে বাংলা ভাষা সম্পর্কে একটি আর্থিক এবং সামাজিক পরিবেশনা আছে যা জাতীয় ও আন্তর্জাতিক মাধ্যমে জনগনের সমর্থ বৃদ্ধি করেছে বাংলা ভাষায় প্রথমবারের মতো মানুষকে তাদের মাতৃভাষা এইজন্য বাংলা ভাষা আমার প্রিয় শব্দ এবং এই শব্দে এই প্রিয় শব্দে আমার গর্ব